আপনি কে বলছেন হ্যাঁ আমরা সকলেই যাবো কবে মানে কোন ডেটটায় হচ্ছে একটু বলুন চোদ্দোই মার্চ তা তা কবে টাইমটা কখন আচ্ছা সকাল এগারোটার সময় আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে ওখানে হাজির হবো

আচ্ছা এতক্ষণ পর্যন্ত কাজ করে যদি পর্যাপ্ত পরিমাণ বেতন না পাই তাহলে সেখানে কাজ করে কী করবো বলুন পরিষ্কার পরিচ্ছন্ন একভাবে কতক্ষণ করে আমাদের কম বেতনে সাংসারিক তো খরচের দিন দিন তো বেড়ে যাচ্ছে কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না হ্যাঁ সকলকে একজোট না হলে তো ওটা হবে না ওই জন্য সবাইকেই বলা হচ্চে তুমি হচ্চে বিভিন্ন পোস্টারে দিয়ে দাও হ্যাঁ আমি আমাদের এখানে সবাইকে বলে রেখেছি সব কর্মীরাই আশা করি যাবে আপনিও চেষ্টা করুন আপনাদের কর্মীদেরকে নিয়ে একসঙ্গে জোট বেঁধে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সারা দিন কাজ করার পর যদি পারিশ্রমিক মূল্যটাই যদি সঠিক না পায় তাহলে কি কেউ কাজ করবে ঠিক আছে ওই দিন যেয়ে তাহলে সবাই মিলে দেখা হবে হ্যাঁ আমি যাবো ঠিক আছে রেখে দিচ্ছি ধন্যবাদ